পশ্চিম বর্ধমান জেলার নানান ধরনের প্রাচীন সংস্কৃতির মানুষ যেমন বৌদ্ধ জৈন হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের মানুষ একত্রিত হয়ে বসবাস করে তাই এখানে নানান ধরনের সাংস্কৃতিক রীতি নীতি প্রথার প্রচলন রয়েছে হিন্দুধর্মের মানুষ বসবাস করায় এখানে বড় করে দুর্গাপুজোর প্রচলন আছে এই দুর্গাপুজো হল হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপুজোর একটি উল্লেখযোগ্য প্রথা হল অষ্টমীর দিন উপোস থেকে মা মায়ের কাছে অঞ্জলি দেওয়া এছাড়াও রয়েছে দীপাবলি দীপাবলিতে ঘর সাজানো থেকে শুরু করে চারিদিক আলোয় আলোকিত করে ভরিয়ে তোলা সবই হল একটি প্রথা এছাড়া মুসলিমদের ঈদ বৌদ্ধদের বুদ্ধপূর্ণিমা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য এখানে নানান ধরনের সাংস্কৃতিক মানুষ থাকায় এখানের মানুষদের নানান ধরনের সংস্কৃত অনুষ্ঠান দেখতে পাওয়া যায় এখানের সংস্কৃতি এখানকার মানুষকে একত্রিত করে রেখেছে এছাড়া রয়েছে নানান ধরনের শিল্পকলা যেমন পাটের জিনিসপত্র তৈরি কাঠের পুতুল তৈরি আসবাবপত্র এবং জেলার না জেলার অন্যতম একটি শিল্প ডোকরা শিল্প ডোকরা শিল্প ডোকরা শিল্প প্রভৃতি হল এখানকার উল্লেখযোগ্য ব্যবস্থা